হ্যাঁ আমি আমার গ্রামের লোকেদের ঋণ নেওয়া এটা একটা সাধারণ ব্যাপার কেননা আমার গ্রামের লোকেরা ঋণ নিয়ে অনেকভাবেই উপকৃত হয় তাদের সাংসারিক অর্থনৈতিক সমস্ত দিক থেকেই তারা উপকার পায় সেই কারণেই তারা ঋণ নেয় আমিও ঋণের সাথে যুক্ত কেননা আমিও একটা লোন নিয়েছি আমি স্বনির্ভর গোষ্ঠীতে আমার নাম আছে সেই গোষ্ঠীর থেকেই আমি লোন পেয়েছি আর এই লোন নিয়ে আমার সংসারের নানারকম সুযোগ সুবিধা মিটে থাকে এই কারণেই আমিও লোন নিয়ে থাকি লোন নিলে নানা ধরনের সমস্যা কমে যায় এবং মিটে যায় কেননা এই সমস্ত সমস্যা লোন ঠিক সময়মতো নেওয়া এবং পরিশোধ করে দেওয়া এটা যারা লোন নেয় তারা খুব ভালোভাবেই জানে আর সেটা দিয়ে তারা খুব উপকারীও হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব গরীব মানুষ যদি লোন নিয়ে ফেলে তাহলে সেই লোন পরিশোধের ক্ষেত্রে খুব খাটুনি খাটতে হয় কেননা তারা ঠিক সময়মতো দিয়ে উঠতে পারে না ফলে লোনটা পরিশোধ করতে যেতে পারে না এর জন্য লোনের আধিকারিকরা আমাদেরকে খুব কড়া নজরে কথা শোনায় বা সুদের হারটাও বাড়িয়ে দেয় এই জন্য ভাবনাচিন্তা করে দেখেশুনে তারপর লোন নিতে হবে যার তার সঙ্গে লোন নেওয়া চলবে না তা নাহলে ভীষণ অসুবিধা হবে